হ্যাঁ একদিন আমার বন্ধুকে আমি গ্রিটিং কার্ড দিয়েছিলাম যেটি আমার নিজে হাতে বানানো এবং সেও আমাকে একটি গ্রিটিং কার্ড দিয়েছিল যেটি আমাকে ও নিজে হাতে বানিয়ে দিয়েছিল আর আমি হাতে তৈরি ব্যবহার করতে পছন্দ করি কারণ দোকানে কেনাও সব পাওয়া যাবে পয়সা দিলেই এখন দোকানে সব জিনিসটা পাওয়া যাবে তবুও নিজে হাতে বানানোর একটা জিনিসটাই আলাদা রকম হবে পয়সা দিয়ে তো সব জিনিসই পাওয়া যাবে এখনকার দিনে এখনকার দিনে পয়সা দিলে এখন সব যেটা বলবে সেটাই পাওয়া যাবে তবুও নিজে হাতে বানানো একটা অন্যরকম তাই আমি নিজের হাতে বানিয়েছিলাম দিয়ে আমি মনে করি যে নিজে হাতে বানানোটাই আমার পক্ষে ভালো এবং জিনিসটা ভালোও হয়েছিল খুব সুন্দর